হ্যাঁ বিদ্যুৎ সম্পর্কে তো সর্বদাই সচেতন থাকি আমি নিজেও থাকি এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্যই বিদ্যুৎ সম সম্পর্কে একটু সচেতনই থাকে যেমন কোনো বোর্ডেতে কোনো মানে প্লাগ ছাড়ায় কোনো কিছু তার পয়েন্ট করা করি না কেননা এক্ষেত্রে বাচ্চারাও সে বোর্ডের মধ্যে হাত দেয় সেক্ষেত্রে বাচ্চাদেরও তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে সর্বদাই সচেতন থাকি যাতে বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েরা যেন সেখান থেকে না সেখানে না ওটাকে সুইচটাকে না বন্ধ করতে গেলে যেন না তারা কোনো শক বা সার্কিট না হয় সে কারণে সর্বদাই সচেতন থাকি এবং যেমন জলে কোনো বৈদ্যুতিক তার যেটা ইয়ে থেকে ওই কারেন্টের তার থেকে ছিঁড়ে যে জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে স্ প্রত্যেকটা এলাকার মানুষকে বলা হয় যেন ওই জলে না কেউ পা দেয় এবং সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ দপ্তরকে ফোন করি যাতে ওখানটায় এসে যেন তারটাকে তোলে এবং যেন সেটাকে যেন খুব ভালো ব্যবহার মানে ভালো যেন ওটাকে ইয়ে করে দেয় কারণ ওই ক্ষেত্রে তো মানুষের ক্ষতি হবে না ওই জন্য আমরা স বিদ্যুৎ দপ্তরকে সঙ্গে সঙ্গে ফোন করি এবং সচেতন রাখার চেষ্টা করি যেমন ট্রান্সফর্মারগুলোতে যখন বিদ্যুৎ ফায়ারিং হয় যখন আগুনের ঝল মানে আগুনের সি ঝলকাগুলো পড়ে তখন সেখান দিয়ে কোনো ব্যক্তি বা কোনো গোরু কোনো ছাগল কোনো কিছু বাঁধা থাকলে আমরা সেখানে যেয়ে সর তাদেরকে বলি যে তাড়াতাড়ি ওগুলো সরিয়ে নাও কারণ এখানে ডাল পড়ছে বিদ্যুতের তারে ডাল পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ারিং হচ্ছে ফায়ারিংয়ের কারণে আগুনের মতো ঝরে পড়ছে ওই জন্য সেখান থেকেও সচেতন হওয়ার মানুষকে সবসময় চেষ্টা করি মানুষকেও বলি পাশাপাশি যে আমাদের পরিবেশ আছে যে গ্রাম আছে এলাকা আছে পাড়া আছে সবাইকে বলি যে সচেতন থাকার জন্য এবং কোনো তারকে ছিঁড়ে মানে কোনো তার ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ দপ্তরে সেটা ফোন করে জানাই যাতে এটা যেন মেরামত করে দিয়ে যায় এবং ট্যানোসফার ট্রান্সফর্মারগুলোনে সব সবসময় যান চাই যে একটা যেন তাতে বোর্ড বসানো হয় সে বোর্ডের মধ্যে যেন সব কিছু জাম্পার টামবার এবারে যা কিছু জিনিস পাওয়া যায় সেগুলো যেন সব ওই বোর্ডের ভিতরে থাকে বক্সের ভিতরে থাকে যেন না মানুষের না হাত ওই জায়গাকে না পৌঁছায় এবং মানুষ যেন সর্ব সবসময় যেন সুরক্ষিত থাকে